আসলে ভালো জাত বলতে যেমন কোনো প্রাণীর বাবা কিংবা মায়ের যদি কোনো রোগ না থাকে তারা খুব স্বাস্থ্যকর বা ভালো হয় এভাবেই তার বেবিও ভালো হবে এটা জানা যায় নিঃসন্দেহে এভাবেই শনাক্ত করি আর সুস্থ প্রাণী লক্ষণ বলতে সুস্থ প্রাণী হচ্ছে সব সময় স্বাস্থ্যকর হবে লাফালাফি করবে দুর্বল না হবে ঝিমাবে না তারপর খেলা করবে খুব হচ্ছে গিয়ে লাফালাফি করবে এটাই একটা ভালো প্রাণীর লক্ষণ না এই জন্যে আমি কারোর কাছে পরামর্শ নিয়েই নি এটা এ জন্যে পরামর্শ নেওয়ার দরকার নেই এরকম স্বাস্থ্যকর প্রাণী কিংবা লাফালাফি করবে দুর্বল হবে না ঝিমুবে না এইগুলোই হচ্ছে একটা ভালো প্রাণীর লক্ষণ এই জন্যে কারো কাছে পরামর্শ নি